আমি ছোটোর থেকে মাকে সেলাই করতে দেখেছি তখন থেকেই আমার মনে একটা আগ্রহ হত যে আমি বড়ো হয়ে আমি সেলাই করব যখন আমি ফাইভে কিংবা সিক্সে পড়ি তখন থেকে আমি সেলাইটাকে পুরো আয়ত্ত করে নিয়েছিলাম এবং নিজের হাতে সেলাই করতে শুরু করি সে উলকাটাই হোক আর আসন বোনাই হোক আর বিভিন্ন ধরনের ফোঁড় হোক আমি নিজে নিজে তুলতে শিখেছিলাম এই সেলাইয়ের জন্য অনুপ্রেরণা আমার মা